হ্যাঁ দিদি ভাল আছেন হুম দিদি আমি শুনলাম আপনার একটা প্রদীপের দোকান রয়েছে হ্যাঁ আমি কিনব তো ওখানে সব ভ্যারাইটির প্রদীপ রয়েছে তো হুম তাহলে কেমন দাম রয়েছে বড় বড় মাটির প্রদীপগুলোর আচ্ছা এখন যেগুলো নতুন বেরিয়েছে লাইট জ্বালানো প্রদীপ ওগুলো পাওয়া যাচ্ছে তো ঐগুলোর দাম কেমন রয়েছে ও আর বলছি মাটির প্রদীপগুলো ভাল হবে তো মানে অনেক প্রদীপ রয়েছে সেগুলোতে তেল দিলে তেলগুলো চুঁইয়ে চুঁইয়ে পড়ে যায় তো ওরকম হবে না তো আচ্ছা তাহলে আমি যদি এক হ্যাঁ আমার বাড়িতে অনুষ্ঠান রয়েছে ঐ জন্যই নিচ্ছি আমি হচ্ছে একশো পিস মাটির হচ্ছে প্রদীপটা বড়টা নেব তো ওটা কী করে কী করবেন একটু তো কমিয়ে করবেন না আচ্ছা তাহলে আমার একশো পিস বড় লাগবে আর ছোটোটা পঞ্চাশ পিস লাগবে আপনি কি আজ বিকেলে থাকবেন দোকান খুলবেন আচ্ছা তাহলে আজকে বিকেলে আপনার সাথে যেয়ে দেখা করব আপনার দোকানে আর হচ্ছে আর আমি যদি কালকে নিই তাহলে পেয়ে যাব কি আমার কালকে দরকার আচ্ছা আর আমাকে ঐ যেগুলো বলছিলাম লাইট জ্বালানো প্রদীপ ওগুলো পঞ্চাশটা আমার জন্য রেখে দেবেন আর ঐ একশো পিস হচ্ছে বড় প্রদীপ আর পঞ্চাশ পিস ছোট প্রদীপ রেখে দেবেন ওগুলো কাউকে দেবেন না আর কি আর একটু হ্যাঁ হ্যাঁ কালকে নিয়ে যাব আজকে বিকেলে যাব দেখা করতে আর দামটা দেখে শুনে করবেন ঠিক আছে তাহলে আমি বিকেলে আজকে যাচ্ছি